আসলে আমি ফোন করেছিলাম যে আমার বাড়িতে একজন রোগী আছে তো ওর জন্য সবজি লাগবে আর কি

রোগীর জন্য তো হেলদি হবে না কাশ্মীরি লঙ্কা রোগীর জন্য লাগবেই বা কেন রোগীর জন্য তো হেলদি কিছু খাবার লাগবে পেঁপে লাগবে প্রত্যেক দিনে একটা ছোটো সাইজের পেঁপে দিয়ে যাবে যে রোগীর জন্য তো লাগবে সেরকম হিসাবে দেখে দিয়ে যাবে দিনের না এক কিলো প্রত্যেক দিন আসলে ফ্রেশ সবজিটা নিতে চাইছি গাজর লাগবে লাউ হ্যাঁ ঠিক আছে কিন্তু পাঁচশো করে দিলে তো এক দিনে তো খাওয়া সম্ভব নয় তাই না কম পরিমাণ আমি আসলে চাইছিলাম প্রত্যেক দিন এসে তুমি বাড়িতে দিয়ে যাবে ওটাই আর কি আরে তো লাউ ডাঁটা তাহলে দেখো না ভালো ভালো দেখে ভালো হ্যাঁ দেখো টাকাটা ম্যাটার নয় কিন্তু ফ্রেশ জিনিসটা অবশ্যই দেবে যেহেতু রোগীর জন্য কাঁচকলা হ্যাঁ ঠিক আছে বিনস দিয়ে দাও টমেটো তো এমনিতেই দিচ্ছ ওটা তো আর বলার কী আছে আলাদা করে ঠিক আছে তাহলে প্রত্যেক দিন সকালে তুমি ওই সবজি দিয়ে যাবে এবার সেটা আমি যখন তুমি দিতে আসবে এক দিন পরের দিন যদি এক্সট্রা করে কিছু লাগে সেটা তোমাকে বলে দেবো আচ্ছা প্রথম দিন তুমি নটায় দিয়ে যাও তারপর দিন থেকে টাইম ম্যানেজ হয়ে যাবে না হয় আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ওই সবজি দিতে আসার টাকাটা নিয়ে যেও